বলছি জুতোর দোকান থেকে বলছেন বলছি আপনার দোকান দিয়ে আমি এক সপ্তাহ আগে একটা জুতো নিয়ে এসছিলাম তা ওই জুতোটার ফিতে ছিঁড়ে গেছে তা ওটা কি চেঞ্জ করা যাবে বাটা বলছি আমি এক সপ্তাহ পরে গেলে হবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আছে

আচ্ছা আমি দু দিনের মধ্যেই যাবো আপনি বললেন দশটার দিকে দেখি আমি গিয়ে বলছি আচ্ছা ঠিক আছে ও ওইটা যদি ভালো হয় তালে ওটাই নেবো